পশ্চিম বর্ধমানে আমি বাঙালি আমি বাংলা হয়ে জন্মেছি বাংলা কথাই জানি পশ্চিম বর্ধমানে আমাদের লক্ষ্মী পুজো দুর্গা পুজো দুর্গা পুজোর সাতদিন পরে দশমীর সাতদিন পরে আমাদের লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজো বাঙালির প্রধান পুজো বাঙালির পুজো আমরা বাঙালি লক্ষ্মী ঠাকুর আন প্রতিমা আনি প্রতিমা এনে আমরা প্রতি মানুষের আল ঘরে আলপনা দিয়ে ও খই নাড়ু লুচি সুজি মোম ফো ফলমূল দিয়ে আমরা পুজো ব্রাহ্মণ আসে ব্রাহ্মণ এসে আমাদের পুজো করে পুজো করার পরে আমরা অঞ্জলি দিই অঞ্জলি দেওয়ার পরে আমাদের প ঘরের পাঁচালী লক্ষ্মীর পাঁচালী পড়ি লক্ষ্মীর পাঁচালী পড়ে আমরা সেই দিন আরতি করে আরতি করে আমাদের সেই লক্ষ্মী পুজো আমরা সম্পূর্ণ করি লক্ষ্মী পুজোর পরে পৌষ পর পৌষ পার্বণ পৌষ পার্বণের আমাদের একটা স্নানের থাকে পৌষ মাসে সবাই স্নান করে ভোর রাতে ওঠে স্নান করে আমাদের পিঠে পুলি পৌষ পিঠে পুলি হয় পাটিসাপটা হয় পিঠে পুলি হওয়ার পরে আমাদের জগন্নাথের পুজো জগন্নাথের প্রহ আমাদের রথযাত্রা রথযাত্রা আমরা রত জগন্নাথের ভোগ করি ভোগ করার পরে আমাদের জগন্নাথের রত টানা হয় রথ টানার পরে আমরা মেলাতে যাই মেলাতে গিয়ে পাঁপড় ভাঁজা জিলিপি জি পাঁপড় ভাঁজা জিলিপি খাওয়া দাওয়া করে আমরা ঘুরে আনন্দ করে আমরা বাড়ি চলে আ